হ্যালো সীমা ট্রাভেল এজেন্ট থেকে বলছি আপনাদের আমরা একটু হচ্ছে মায়াপুর নবদ্বীপ প্ল্যানিং করছিলাম আমাদের অফিস থেকে তো আপনাদের হচ্ছে ট্রাভেল এজেন্ট কি পাওয়া যাবে জন্য রিসেন্ট বলতে এই ডিসেম্বরের দিক করে যাব আমরা ডিসেম্বরে যে ছুটিগুলো রয়েছে সেই টাইমে যাব আর আর ডিসেম্বরের কুড়ি বাইশ দিক করে প্ল্যানিংটা করছি আর কি তখন ফাঁকা পাওয়া যাবে তো আচ্ছা আপনাদের ট্রাভেল এজেন্ট থেকে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে কীরকম কী খরচা পড়বে আমাদের গ্রুপ আমাদের মেম্বার মেম্বার যাবে বলতে অফিস স্টাফেরা প্রায় পঞ্চাশ জনের মতো আপনারা এবার যতজন গাইড দেবেন সেটা আপনাদের ব্যাপার মোটামুটি ঘুরিয়ে দেখাতে হবে জায়গাটা তারা আগে কেউ কোনোদিন ওই জায়গাটাতে যায়নি না এই ফার্স্ট টাইম সবাই যাবে কেউ সেরকম কিছুই জানে না আপনাদের উপরে পুরো ডিপেন্ডেন্ট আর গাড়িটা কি এমনি দোতলা এ সি বাস হবে না কি নর্মাল বাস পাওয়া যাবে খরচা বেশি হলে অসুবিধা নেই খরচা বেশি হলে অসুবিধা নেই একটু ভি আই পি টাইপ বাস যেমন হয় দেখবেন কেন না অফিস স্টাফ তো হুম হুম যেন বাসের কন্ডিশানটা ভালো হয় কোনো অসুবিধা না হয় আর সেখানে যে যে সেখানে যে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়াটায় আর হোটেলটা যেখানে থাকবে সেগুলো কোথায় ব্যবস্থা করবে সেগুলো আপনারা করে দেবেন তো না কি আর সেখানে যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা ওখানে তো এক্সট্রা ক্যাব ভাড়া করতে হবে ক্যাব বুকিং করতে হবে আগে থেকে সেই ক্যাবগুলো কি আপনাদের হচ্ছে আপনাদের এজেন্সি থেকেই দেওয়া হবে নাকি হচ্ছে আমাদেরকেই করতে হবে আচ্ছা ঠিক আছে মানে টোটাল পুরো যাওয়া থেকে আসা খরচাটা টোটালটা আপনাদেরকে আপনারা আমরা দিয়ে দেবো আপনারা সব মেনটেনেন্স করে নিয়ে আসবেন তাই তো আর অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করতে হবে না কি ঠিক আছে আপনি হচ্ছে আমার ই মেলে গুগলপের নাম্বারটা পাঠিয়ে দেবেন আমি অ্যাডভান্স পেমেন্ট করে দেবো ধন্যবাদ